স্যার আমি আপনার ফ্লিপকার্ট কোম্পানিতে অনলাইনে একটি শোপিস অর্ডার করেছিলাম যার প্যাকেজিংটা খুবই খারাপ ছিল সেই কারণের জন্যে আমার শোপিসটা ভেঙে গিয়েছে তো সেইটা আমি চেঞ্জ করতে চাই বা তার পরিবর্তে আপনি যদি আমার টাকাটা ফেরত দেন তাহলে খুবই উপকৃত হব সেইটার জন্যে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন